আগেকার যুগে কৃষিকাজ করানোর জন্য আমাদেরকে মাঠে থেকে পাইপ লাইন করে পুকুরে জল নিয়ে যে পুকুর থেকে জল নিয়ে যেতে হতো গিয়ে মাঠে জল দিতে হতো স্যালো পিট করে কিন্তু এখন পত্যেকটি মাঠে মিনি গেঁড়ে দেওয়া হয়েছে মিনি গেঁড়ে দেওয়ার পরে ফলে সেখানে মাঠেই থেকেই জল উঠছে জল উঠে জমিতে জল দেওয়া হচ্ছে এছাড়াও আগেকার যুগে চাষ করতে গেলে অতোটা মেশিন ছিলো না হাত দিয়ে ধান কাটতে হতো হাত দিয়েই কোদাল দিয়ে আলু খুলতে হতো কিন্তু এখন মেশিন বেরিয়ে যাওয়ার জন্য খুব খম সময়ের মধ্যে ধান কাটা হয়ে যাচ্ছে ধান শুকনো হয়ে যাচ্ছে এমনকি মাঠের মধ্যেই সে ধানকে ঝেড়ে বাড়িতে নিয়ে আসা যাচ্ছে তাই কৃষি কাজে অনেকই উন্নতি হয়েছে আগে মাঠে আলু লাগাতে গেলে কোদাল দিয়ে নুয়ে নুয়ে অনেকক্ষণ ধরে লাইন টানতে হতো কিন্তু এখন মেশিনের দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনে দিলে এক সঙ্গে অনেকগুলো করে লাইন টানা যাচ্ছে তাতে আমাদের অনেক উন্নতি হয়েছে কৃষিকাজের দিক দিকে